হ্যালো হ্যাঁ হ্যাঁ আছে লাগবে হুম আছে কেন এই সারই তো ভালো উপকারী এখান থেকে সবাই নিয়েছে একটা পাউডার আছে ভালো ঠিক আছে পাউডারটা কি নেবেন খুব উপকারী এখন এটাই চলছে বাজারে কেন আমরা তো ভালোই জিনিস নিয়ে আসি না না না না যার কাছ থেকে শুনেছেন সব মিথ্যা কথা ঠিক আছে আমরা সব সময় ভালো জিনিস নিয়ে আসি এখান থেকে সবাই নিয়ে যাচ্ছে সবাই বলছে ভালো উপকারী হচ্ছে আর আপনি বলছেন উপকারী হচ্ছেন না কিন্তু মিথ্যে কথা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাউডার আছে রাখবেন খুব উপকারী এখন চলছে বাজারে না না তুমি যা শুনেছ সত্যিই সব ফালতু কথা শুনেছ আর লোকে সব মিথ্যে কথা বলেছে উলটোপালটা কথা বলেছে ঠিক আছে কিন্তু একবার নিয়েই দেখুন একবার না না ভুল দেখো তোমার কোথাও ভুল হচ্ছে অন্য কারোর দোকান থেকে নিয়েছ সেটা ভুল করে আমার দোকানে এসেছ কিন্তু আমার যা জিনিস আছে সার পাউডার টাউডার খুব উপকারী আমার দোকানের মাল সবার থেকে আলাদা ঠিক আছে খুব ভালো একবার মারলে আর দ্বিতীয় বার মারতে হবে না আর আপনি বলছেন যে ভালো না আচ্ছা ঠিক আছে রাখছি